হ্যাঁ বলুন কে হ্যাঁ হ্যাঁ মনোজদাই বলছি বলুন হ্যাঁ হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে অনেক ছাত্রছাত্রীকে নিয়ে যাই ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিংয়ে নিয়ে যাই এবার আপনার মেয়ে তো যাবে আপনার মেয়ে যাবে বলছে তার সাথে কি আরো কয়েকজন যাবে বলছে আপনার চেনাজানা কেউ না আপনার মেয়ে শুধু একাই হ্যাঁ হ্যাঁ সে তো আমি করি মানে তো পারবো তো বটেই পারবোনি তা লয় পারবো ধরুন কলেজের এবার নার্সিং ট্রেনিং মানে মানে সেখানে তিন বছরের কোর্স হ্যাঁ এবারে আপনার মেয়ে কি সায়েন্স নিয়ে পড়েছিলেন না আর্টস সায়েন্স নিয়ে মানে এক ও তাহলে তো খুবই ভালো তাহলে চার বছরের একটা কোর্স আছে ভালো কোর্স বুঝলেন তার এবারে টাকা পড়বে তিন তিন লাখ সাড়ে তিন লাখ ওরকম পড়বে আর কি এবারে ওইটা হচ্ছে কলেজের ফিজ এবারে তারপরে এবারে থাকা খাওয়া খরচা লিয়ে সেটা আমি আপনাকে পরে বলে দেবো হিসাব করে থাকা খাওয়া খরচা নিয়ে কত পড়বে এবারে টাকাটা মোট টাকাটা কত হচ্ছে তবে কলেজের টাকাটা হচ্ছে ফিজটা তিন লক্ষ থেকে চার সাড়ে তিন লক্ষ

হ্যাঁ এবারে শুনুন ওই ওখানে কলেজের সাথে সাথে ওখানে এবারে বাড়ি ভাড়াতেও পাওয়া যায় এবারে বাড়ি ভাড়া ধরুন আপনি তো ভরসা করে রাখতে পারবেন না সেজন্য ওখানে কলেজের সাথে সাথে হস্টেল আছে হস্টেলেও থাকা যায় অনেক ছেলেমেয়ে ওই হস্টেলেতেই থাকে হ্যাঁ হ্যাঁ ওইটা শুধু ফিজটাই বললাম তিন সাড়ে তিন চার নয় তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা ওইটা কলেজের ফিজ এবারে হস্টেলের হস্টেলের ফিজ হয়তো কিছু লাগবে ততোটা লাগবে না এবারে থাকা খাওয়া খরচাটা তো আছে এবারে তবে আমি মনে করি হস্টেলে থাকাটাই বেস্ট হবে বা ভালো হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রমেশ আমাকে বলেছে

হ্যাঁ হ্যাঁ যদি এবার দেখতাম না ঠিকমতো কিন্তু রমেশ যেহেতু বলেছে কিন্তু রমেশ আমাকে বলেছিল সে তো আমি কাউকে দেখি না বললেই চলে না সবাইকে এক মানে সমান চোখেই দেখি ভালভাবেই সবারই ছেলেমেয়ে যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে ভালো জায়গায় থেকে সেটাই চাই এবারে রমেশ যেহেতু বলেছে আরো ভালোভাবে দেখবো বুঝলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একবারটি খালি আসুন না এসে কথা হবে বিকালে হ্যাঁ ঠিক আছে